পশ্চিমবঙ্গের ব্যাবসায়িক ক্ষেত্রে নানা সম্প্রদায়িক ব্যবসায়ী একই সঙ্গে সামিল হয়ে এবং জড়িত হয়ে মিলে মিশে ব্যবসা করে থাকে যাতে যেন তাদের ব্যবসার মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারে এবং সেবা করতে পারে